আমায় একটি পোষ্য প্রাণী আছে সেটি হলো কুকুর কুকুর হলো আমাদের কুকুর হলো আমাদের গৃহপালিত পশু কুকুর হলো খুবই সচেতন এবং দায়িত্বজ্ঞানযুক্ত একটি গৃহপালিত পশু কুকুর আমাদেরকে খুব সাহায্য করে কুকুর সারা রাত জেগে আমাদের পাহারা দেয় আমাদেরকে রক্ষা করে শত্রুদের আক্রমণের হাত থেকে কুকুর এতো ভালো কাজ করে কুকুরের সাহায্য ছাড়া কোনো পুলিশ কোনো আসামিকে ধরতে পারে না অপরাধীদের ধরতে কুকুর খুবই সাহায্য করে কুকুর অপরাধীদের গায়ের গন্ধ শুঁকে তাদেরকে অনুসরণ করতে পারে কুকুর আমাদের যেমন শত্রুর হাত থেকে রক্ষা করে তেমন কুকুর আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের থেকে সচেতন হওয়ার ইঙ্গিত দেয় সেটা যদিও আমরা কেউ কেউ বুঝতে পারি যদিও আমরা কেউ কেউ বুসতে পারি না কুকুর যখন ঘুমায় তার কানটা যখন মাটির নীচের দিকে থাকে সেক্ষেত্রে কুকুর আমাদেরকে ভূমিকম্পের হাত থেকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন রকমের ইঙ্গিত দেয় কুকুর আমাদেরকে খুব সাহায্য করে সারা রাত জেগে সে আমাকে রক্ষা করে আমাদের বাড়িতে কোনো রকমের যাতে শত্রুর আক্রমণ না হয় কুকুর হলো খুব ভালো একটা পোষ্য